খোলা জলে সাঁতার কাটার সময় আমরা নিরাপদ থাকতে পারি কেন সেখানে কোনো ভয় নেই কিন্তু যখনই আমরা একটু ধারের দিকে আসি কোন জায়গায় কী আছে পাথরের শিলতা থাকে সেটা প্রচুর বিপদ আনে কারণ সেটা পিচ্ছিল থাকে পা দিলে গড়িয়ে যায় বড়ো জলাশয়ে সাঁতারের সময় বিরাট বাধা আসতে পারে তার কারণ বড়ো জলাশয়ের চারদিকে সমস্ত জিনিস শিলতায় ভর্তি হয়ে যায় এমনকি ইঁটের গাগুলোও যে ধরবেন তাও গড়িয়ে যাবে শৈবাল শক্তিশালী প্রবাহ তাই শৈবালে যদি পা দেওয়া হয় মানুষ শিলতায় পড়ে যায় সেই জন্য মানুষ বড়ো জলাশয়ে সাঁতারে বাধা